আমি চার দিন আগে একটি রিং লাইট কিনেছিলাম আসলে আমি ভিডিও বানানোর কাজ করি সেজন্য আমি রিং লাইটটি কিনেছি আগে আমার ভিডিও বানাতে অসুবিধা হত আলো না থাকার কারণে এখন রিং লাইট কেনার ফলে আমার ভিডিওগুলো খুব সুন্দর হয় আমার রিং লাইটের একটি সুবিধা আছে যে অনুপাতে সে অনুযায়ী আলো কমা বাড়ানো করা যায়